পশ্চিম বর্ধমান জেলায় স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থা স্বাস্থ্যব্যবস্থার পরিষেবা সম্প্রদায় পরিজন আসানসোল রেলওয়ে স্টেশন সাইকেল রিক্সা সিটি বাস প্রভৃতি ব্যবস্থা করা হয়েছে এবং তাছাড়া ওষুধপত্র প্রভৃতি নানারকম ব্যবস্থা করা হয়েছে নানানধরনের চিকিৎসার ডাক্তার প্রভৃতি ব্যবস্থা দেওয়া হয়েছে নানান ধরণের তাদের সুবিধা অসুবিধা প্রভৃতি পেশেন্টদের দেখাশুনোর ক্ষেত্রে নার্স প্রভৃতি সমস্ত কিছু ব্যবস্থা করে দেওয়া হয়েছে তাছাড়া মানুষ যাতে ঠিকমতো চিকিৎসা পায় তার জন্য ওষুধ হসপিটাল প্রভৃতি নানানভাবে প্রয়োজন প্রভৃতি প্রয়োজন করা হয়েছে যাতে মানুষের কোনোরকম অসুবিধা না হয় আমরা স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রে ব্যবস্থা বিভিন্ন স্থায়ী সম্প্রদায়ের চাহিদা পূরণ পূরণ হয় সেইদিকে আমাদের নজর রাখতে হয়